হ্যাঁ বলছি বলুন আমার দোকানে ভ্যারাইটির সব আলমারিজ আছে এছাড়াও ফার্নিচারও আছে বিভিন্ন রকম যেমন ডাইনিং টেবিল এই যেমন ডাইনিং টেবিল বেড খাট চেয়ার আলমারি শোকেস

শাল কাঠে সেগুন কাঠে পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্ট আপনি যেরকম নিতে চাইবেন আপনি ষাট হাজারের নিতে পারেন সত্তর হাজারের নিতে পারেন ওর থেকে একটু কম নিম্নমানের নিলে সেগুলো খুব একটা ভালো হবে না কাঠগুলো কিন্তু ষাট হাজারের ওপর থেকে যদি নেন তাহলে সেগুলো খুব ভালো হবে আলমারি পনেরো হাজার থেকে স্টার্ট এবার আপনি যেমন নেবেন না তার জন্য বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে আপনাকে তো বলছি পনেরো হাজার থেকে স্টার্ট এবার আপনি যেরকম নেবেন আপনি যদি খুব ভালো মানের নিতে চান তাহলে সেরকম রেঞ্জের মধ্যে আপনাকে নিতে হবে যদি বলেন যে নর্মাল নেব তাহলে সেরকম রেঞ্জেরও আছে আর যদি বলেন যে জাস্ট নর্মাল একদমই নর্মাল নেব তাহলে সেরকমও আছে পনেরো হাজার থেকে স্টার্ট হ্যাঁ ডাইনিং টেবিলও সেম ডাইনিং টেবিল আপনি যেরকম সিটের নেবেন ফোর সিটের আছে সিক্স সিটের আছে টেন সিটের আছে টুয়েলভ সিটের আছে এবার আপনি কাঠেরও নিতে পারেন আপনি কাচেরও নিতে পারেন আপনি চেয়ারগুলো ডাইনিং টেবিল সেটের যে চেয়ার সেগুলো আপনি কাঠেরও নিতে পারেন বা স্টিলেরও নিতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে দোকানটা হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে হ্যাঁ রাখি না আপনি যেই অ্যামাউন্টটার জিনিস নেবেন তার হাফ মানে ফিফটি পারসেন্ট প্রথমেই দিয়ে দিতে হবে বাকিটা আপনি ছমাসের মধ্যে দেবেন দেখুন যেটার যেমন আপনি যদি বলেন যে খাট আমাদের রেডিমেড খাটও এখানে আছে এবার আপনি যদি বলেন যে আলাদা ডিজাইনের নেবেন তাহলে তো সেরকম আমাদেরকে অর্ডার দিয়ে তৈরি করাতে হবে আপনাকে মোটামুটি দুমাস আগে বলতে হবে এবার যদি আপনি রেডিমেড খাট নিতে চান যদি আপনার ডিজাইন পছন্দ হয় তাহলে আপনি সেটা দোকানে এসে নিয়ে যেতে পারেন সেটা তো আর অর্ডার দিতে হবে না আপনাকে আপনি সময় করে আসুন সোম থেকে শনিবার পর্যন্ত দোকান খোলা থাকে রবিবার দিন বন্ধ থাকে যেদিন সময় হবে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আসুন অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন হ্যাঁ দেখুন এবার যে যেতে চায় মানে যাকে দিয়ে আমাকে তো জিনিসটা কাউকে দিয়ে আপনার বাড়িতে পাঠাতে হবে একজন তো লেবার থাকবে তাকে তার মজুরিটা আপনি দিয়ে দেবেন আচ্ছা বেশ ঠিক আছে আপনি একদিন আসুন আমাদের দোকানে তারপর আপনি সামনাসামনি একবার দেখে নিয়ে কথা বলবেন